আমার পছন্দের খাবারের তালিকা অনেকটাই বড়ো তবে সবচেয়ে উপরের দিকে যেটা বলতেই হয় সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর কষা মাংস এই খা খাবার দুটি আমার মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দেয় মা খুব ভালো রাঁধতেন এই দুটো এবং মায়ের কাছ থেকেই আমার এই রান্না শেখা এখনও যখন বাড়িতে নিজের হাতে পোলাও বা মাংস করি মায়ের কথা খুব মনে পড়ে এবং মায়ের মতো রান্না হয়তো করতে পারি না কিন্তু স্বাদে কিছুটা হলেও পুরানো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় এটা খেতে আমার খুবই ভালো লাগে এবং এর রান্নাপদ্ধতিটাও যেহেতু সহজ তাই সহজেই এটা তৈরি করাও যায়